হ্যালো আপনি কি ডাক্তারবাবু বলছেন আচ্ছা আমার এই পায়ের একটা সমস্যা হয়েছে পুরীতে এই ইদানীং কয়েক দিন হলো বেড়াতে গিয়েছিলাম গিয়েই সমুদ্রেতে আর কি নেমেছিলাম আর ঢেউ তো প্রচণ্ড ঢেউতে আমার পায়ে একটু মচকা লেগে গিয়েছিলো আর আমার পায়ের আগে থাকতেই একটু সমস্যা মতো ছিলো বসলে উঠতে পারতাম না এরকম নানান একটু এক সমস্যা ছিলো আর তার ওপরে ওই ঢেউটা লাগার পরে না আর খুব চোট হয়েছে আর একটু একটু এক একটু একটু ফোলা ফোলা ভাব আছে আর খুব হ্যাঁ খুব ব্যথা আর আমি তো ওই বরফ দিয়ে দিয়ে বরফ দিয়ে দিয়ে রেখেছি মানে ওখানে বেড়াতে গিয়েছিলাম না গিয়ে আর হচ্ছে বেড়াতে গেছি পয়সা খরচ করে একটু তো হাঁটা চলা করতেই হবে ঘরে তো আর বসে থাকতে পারি না তাই এই হাঁটা চলা করেছি মীনাক্ষী তো ধরে ধরে নিয়ে গেছে আর আমি ওই আইসক্রিম বরফ এই সব কিনে কিনে দিয়েছি দিতে কিন্তু একটু নরম হচ্ছে হ্যাঁ মলমও একটা আমার কেনা ছিলো সেই মলম দিয়েছি প্লাস আরও হচ্ছে ওই

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার ফি কতো লাগবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে